কার্তিক স্বামী গাড়ওয়াল রিজিয়ান উত্তরাখণ্ড বিদ্ধ মধ মহেশ্বর পঞ্চকেদার উত্তরাখণ্ড ফালুট টপ দার্জিলিং হিমালয় ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ চন্দ্রশীলা গাড়ওয়াল বিজয়ান উত্তরাখণ্ড আর মহাবলিপুরম তামিলনাড়ু